আমার প্রিয় মাছ রুই মানুষ সাধারণত রুই ভেটকি ইলিশ তেলেপিয়া চিংড়ি ট্যাংরা পাবদা শিঙি মাগুর লেটা এই সব মাছ পছন্দ করে